আমি রান্না করার সময় কিছু কিছু সতর্কতা অবলম্বন করে থাকি সেই সতর্কতাগুলো হলো গ্যাসটা ভালো করে চেক করে নিই যাতে না কোনো লিকেজ থাকে পাইপে আর তারপর আমি আমার নিজের পোশাকটা পরিয়ে নিই আর গ্যাসের লাইটারটা ঠিক আছে কি না সেটাও দেখে নিই কেননা জ্বালানোর সময় যদি অসুবিধা থাকে তাহলে গ্যাস আমি ঠিকমতো জ্বালাতে পারব না এই সমস্ত করে আমি রান্না বসাই রান্না বসানোর সময় ভাত ভাত হয়ে গেলে ভাতের হাঁড়ির ফ্যান খুব সাবধানের সঙ্গে গড়াই যাতে না পায়ে না পড়ে যায় গরম ফ্যান পড়ে গেলে পায়ে ফোসকা হতে পারে আর কড়াই বসানোর পর কড়াইয়ে তেল দেওয়ার আগে দেখে নিই যাতে জল না থেকে যায় জল থাকলে সেই কড়াইয়ে জল ছিটকে উঠবে এবং আমার হাতে গায়ে লাগলে আমার ফোসকা পড়ে যাবে এতে আমারই অসুবিধা হবে এই সমস্ত কিছু কিছু দিকগুলো সতর্ক রাখি আর বাচ্চাকেও সামনে আসতে দিই না যাতে তার অসুবিধা না হয়